হ্যাঁ আমার কাছে ক্লিক করা ফটোগুলির পুরানো হার্ড কপি আছে পুরানো ছবি মানেই সম্পূর্ণ আবেগ তখনকার দিনের ক্যামেরা অর্থাৎপুরানো দিনের ক্যামেরা ডিজিটাল ক্যামেরার মতো এতটা উন্নত ছিলো না তখনকার ছবিগুলো তাই সাদা কালো পুরানো ছবিগুলো এই কারণেই আবেগ কারণ তখন যে মানুষগুলো ছিলো তখনকার সময় দিন ক্ষণ এখনকার সময়ের থেকে সম্পূণ্ণো আলাদা তখন যে মানুষগুলো গুলোর সঙ্গে ছবি ছিলো হয়তো সেই মানুষগুলোকে গুলোর মধ্যে এখন অনেকেই নাও থাকতে পারে অথবা থাকতে পারে তখন যে তখনকার সময় যে বয়সটা ছিলো সেই বয়সটায় এখন নেই এখন অনেকটা বয়স পেরিয়ে এসেছি আর ডিজিটাল ছবি মানেই নতুন কিছু সম্পূর্ণ রঙিন ডিজাইন আলাদা ক্যামেরা অনেকটা উন্নত পুরানো ছবি মানেই সেটা আবেগ অনেক সময় আমরা দেখি এখন এখন পুরানো ছবিগুলো একটু যদি খারাপ হয়ে যায় তো এখন ডিজিটাল ক্যামেরার মাধ্যমে সেই ছবিগুলোকে আবার সুন্দর করেও করা হয়